মাছ ধরার সফল ভ্রমণের জন্য দরকার নৌকো ডিঙি এবং উপযুক্ত জাল এবং মাছ ধরার কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় যে কোন সাইজের অর্থাৎ কোন কী রকম আকারের মাছ ধরা হবে ছোট মাছ ধরাটা আইনত দণ্ডনীয় অপরাধ ঘোষণা করা উচিত কারণ ছোট মাছগুলো ধরতে ধরতে বিভিন্ন জলাশয় যেখানে স্বাভাবিক ভাবেই মাছের সৃষ্টি হয় সেই সব জলাশয় গুলো তে আর বড় মাছ হচ্ছে না ছোট ফাঁসের জাল দিয়ে ছোট মাছগুলো ধরা হয়ে যাচ্ছে তাই বড় ফাঁসের জাল নৌকো বা ডিঙি এইগুলো ব্যবহার করেই মাছ ধরতে যাওয়া যেতে পারে এই ডিঙি বা নৌকোয় করে বড় ফাঁসের জাল দিয়ে বড় বড় মাছ ধরার জন্য বিভিন্নভাবে উৎসাহিত করা যেতেই পারে কারণ এই মাছ ধরে নিয়ে সে বাজারজাত করতে পারলে বাজার থেকে যথেষ্ট মুনাফা বা লাভ পাওয়া যায় বিনিয়োগ থাকে ওই ডিঙি বা বড় বড় জাল বর্তমান দিনে এই বড় ফাঁসের জালগুলো ভাড়ায়ও পাওয়া যায় ডিঙি বা ছোট নৌকো ভাড়ায় পাওয়া যায় এই মাছ ধরতে যাওয়ার সময় আমাদের স্লোগান হওয়া উচিত চল ভাই জলের সোনালী ফসল তুলে আনি চল চল ভাই জলে চল সোনালী ফসল তুলে আনি চল চল ভাই জলে চল জলের সোনালী ফসল তুলে আনি চল